আমি আমাদের দিক দিয়ে এই সরকারের যে এডুকেশনাল লোন যে বিষয়টা এটার পক্ষে আমি খুবই সচেতন কেননা এই যে সরকার সিস্টেমটা করেছে আমার খুবই ভালো লাগে কারণ আমি ছোটো থেকেই একটা গরিব ফ্যামিলি থেকেই বিলং করি আমার বাবা দিনমজুরি কাজ করতেন আমার মা গৃহবধূই ছিলেন বাবা প্রত্যেক দিন তো কাজ হতোই না মাঝে সাজে হতো তো সেই টাকা নিয়ে আমাদের পড়াশুনো করাতো আবার খাওয়া দাওয়া করাতো আমার ছোটো থেকে পড়াশুনা করার খুব ইচ্ছা ছিলো আমার মায়েরও পড়াশুনোর আমাকে পড়াশুনো করানোর খুব ইচ্ছা আমি যখন কলেজে ভর্তি হই আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমার বাবার সেই সময় মৃত্যু হয় আমার মা একা হাতে কোনো কিছুই করতে পারতো না আমাদের বাড়িতে একটা ছোট্ট দোকান ছিলো সেটা আমার মা চালাতো মাজে সাজে আমিও চালাতাম তার থেকেই যা আসতো আমাদের সংসার আর আমার পড়াশুনো চলতো আমার একটা ছোট্ট বোনও ছিলো সে ক্লাস ফাইভে পড়ে তার পড়াশুনোর টাকাও ওই দোকান থেকেই আসতো তারপরে মা একদিন জানতে পারে যে সরকারের এই লোনের কথা যারা পড়াশুনো করে বা ছাত্র ছাত্রী তাদের জন্য লোনের ব্যবস্থা আমার মা তো সেখানে আগে গেলো গিয়ে আমার বিষয়ে বললো তাদেরকে তারা সেই বিষয়টা শুনে এবং আমার পড়াশুনোর বিষয়টা শুনে তারা তো খুবই আনন্দিত তারা আমার মাকে লোন দিয়েছিলো সেই লোনের যে সুততা সেটা খুবই কম অন্যান্য যে প্রাইভেট যে এডুকেশনাল লোনগুলো দেয় তার থেকে তো অনেকই কম এই টাকা নিয়ে আমার মা আমাকে কলেজে পড়ান আজ আমি এই সরকারের এই এডুকেশান লোনটা নিয়ে পড়াশুনো করে আমি আজ একটা চাকরি পেয়েছি সরকারের এত সুন্দর যে ব্যবস্থাটা যে এডুকেশন লোনটা এটা আমার খুবই ভালো লাগে আর আমাদের এখানে যারা আমার মতই ছোটো থেকে পড়তে ভালোবাসতো বা পড়াশুনো করতে চাইতো তাদের যদি আর্থিক অবস্থা খারাপ হয় আমি তাদের সাথে তাদেরকে যে এডুকেশনাল লোন যে ইনস্টিটিউটগুলো হয় সেখানে আমি তাদের সাথে যোগাযোগ করি দিই যাতে তারাও ভালোভাবে পড়াশুনো করতে পারে